আমরা বাড়ির সবাই মিলে চন্দ্রকোনা টাউন থেকে মুকুটমণিপুর বেড়াতে যাচ্ছি ওখানে যথারীতি পৌঁছে গেলাম ওখানে কিছু কিছু দেখাও হল দেখার পরে ড্রাইভার আমাদেরকে বারো হাজার টাকা চাইছে কিন্তু বারো হাজার টাকা তো আমাদের ভাড়া হয়নি গাড়ির আমাদের দশ হাজার টাকা হয়েছে আমি বললাম বারো হাজার টাকা কেন চাইছেন আপনি আমাদের সাথে দশ হাজার টাকায় কথা হয়েছে তো আপনি করছেন বারো হাজার বারো হাজার কিন্তু আমাদের বারো হাজারে হয়নি আপনি মালিককে ফোন করে দেখুন বারো হাজার টাকাতে হয়নি আমাদের দশ হাজার টাকাতে হয়েছে ঠিক আছে আমিও একটু মালিককে ফোন করে দেখছি ফোন করে দাদা আপনার ড্রাইভার তো আমাদেরকে বারো হাজার টাকা চাইছে কিন্তু আমার তো দশ হাজার টাকায় কথা হয়েছে আপনি আপনার ড্রাইভারকে বলুন কথা কিন্তু আমাদেরকে বারো হাজার টাকা চাইছে ঠিক আছে আমি ড্রাইভারকে দশ হাজার টাকাই দিয়ে দিচ্ছি দাদা দশ হাজার টাকা এই যো